আমার পছন্দের ঘোরার জায়গা বলতে আমি এখনও অবদি কিছু সমুদ্র তীরবর্তী এলাকায় ঘুরেছি যেগুলি খুবই মানে ফেমাস বলতে পারেন যেমন হচ্ছে দীঘা এবং পুরী আর এখানে সামনাসামনি বলতে এই পুরুলিয়া রাজ্য এই পুরুলিয়া ডিসট্রিকে আমি সরি পুরুলিয়া রাজ্যে নয় পুরুলিয়া জেলায় গেছি সেটি হলো গড় পঞ্চকোট গড় পঞ্চকোট হচ্ছে পাহাড়ের ধারে একটি মন্দির আছে রাধাকৃষ্ণের এবং সেইখানে সেইখানে আমি ঘুরতে গেছিলাম সেখানে একটি রিসর্ট ছিলো ইউনিট ওয়ান ইউনিট টু ইউনিট থ্রি বলে আমরা ইউনিট থ্রি রিসর্টে ছিলাম ওখানে খুবই সুন্দর সুন্দর ঘর বাড়ি তৈরি করা এবং সিনেমায় যেমন ঘর বাড়ি দেখানো হয় সেরকম টাইপের ঘর বাড়ি তৈরি করা কাঠের পুরো আমরা ওখানেই ছিলাম জঙ্গলে পাহাড়ের ওপরে মাঝে ওই ওই এলাকায় ঘুরতে গিয়ে আমার খুবই ভাল লেগেছিল জায়গাটি পছন্দ হয়েছিল এছাড়া আমি পুরী বা দীঘায় ঘুরতে গেছি সেই জায়গাগুলোও খুব সুন্দর পুরী তো খুবই সুন্দর জায়গা জগন্নাথ দেবের ওখানে ঘুরে এসছি দর্শন করে এসছি জগন্নাথ এছাড়া ওখানে আরও উদয়গিরি খন্ডগিরি তারপরে কোনারক মন্দির তারপরে চন্দ্রভাগা ঘাট এগুলো অনেক আরও ঘোরার জায়গা আছে আর দীঘা আমি ছোটোবেলায় গেছিলাম তাও কিছু মনে আছে দীঘা বেশী ছোটোতে নয় ইলেভেন টুয়েলভে গেছিলাম